আমি কলকাতা থেকে শিলং ঘুরতে যাব বাইক নিয়ে তার জন্য আমাকে প্রথমে গাড়ি রক্ষণাবেক্ষণ ভালোভাবে করতে হবে প্রথমে করতে হবে গাড়ির ব্রেকিং সিস্টেম ভালোভাবে চেক করে নিতে হবে গাড়ির দুই চাকায় পর্যাপ্ত হাওয়া আছে কিনা তা ভালো করে দেখে নিতে হবে গাড়ির মোবিলও চেঞ্জ করতে হবে যাতে কোনো রকম অসুবিধা রাস্তায় না হয় এবং গাড়ির হেডলাইট চেক করে নিতে হবে যে গাড়ির হেডলাইট ভালো আছে কিনা এবং গাড়ির লেফট রাইট ইন্ডিকেটর চেক করে নিতে হবে সেগুলো ভালোভাবে কাজ করছে কিনা এবং গাড়ির যাবতীয় সব কিছু ভালো করে রক্ষণাবেক্ষণ করে নিতে হবে এবং আমি যেই জিনিসগুলো আমার সাথে নিয়ে যাব সেগুলো হল প্রথম গাড়ির যাবতীয় কাগজপত্র যেগুলো দরকার যেমন লাইসেন্স এটসেটরা অনেক কিছু আমাকে নিয়ে যেতে হবে যেগুলো গাড়ির আসল কাগজপত্র সেগুলোকে নিয়ে যেতে হবে আমাকে টাকা তোলার জন্য ডেবিট কার্ড এটিএম কার্ড ক্রেডিট কার্ড এগুলো তুলে নিয়ে যেতে হবে এবং আমাকে তার সাথে পর্যাপ্ত খাবার জল গাড়ির জন্য রিজার্ভ করে তেল নিয়ে যেতে হবে যাতে কোনো অসুবিধা না হয়